বার্ষিক মেলার কথা বললে আমার কার্তিক পুজোর মেলার কথা মনে পড়ে যায় কার্তিক মাসে এই মেলাটি হয়ে থাকে এই মেলাই আমার ছোটোবেলার সবচেয়ে সুন্দর মেমরি হলো আমি বাবা মার সঙ্গে যেতাম আমার বোনও সঙ্গে যেত আমি মেলায় গিয়ে গুঁড় কাঠি খেতাম চিনি কাঠি খেতাম হাওয়াই মিঠাই কিনতাম আর মেলা ঘুরতাম আর সেখানে মদন মোহনের বাড়ি রয়েছে সেই বাড়িতে বিশাল কার্তিক পুজো হয় সেই কার্তিক পুজোর ওই বাড়িতে যেতাম সেখানে কার্তিক ঠাকুর দেখে আমরা মেলা ঘুরে আমরা প্রচুর খেলনা বেলুন এইসব কিনে আমরা বাড়ি আসতাম